আমার একটি প্রিয় জায়গা তো অবশ্যই আছে আমার প্রিয় জায়গা হলো আমি আমার মামার বাড়ি আমার মামার বাড়ি ঘরের পাশে একটা বড় জঙ্গল মতন আছে সেই জঙ্গলের ধারে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন পাখি আসে সেই পাখি দেখতে আমার খুব ভালো লাগে আমি সবসময়ের জন্য আমি আমার মামার বাড়ির কথা সবাইকে বলি যে জানিস আমার ওখানে খুব ভালো লাগে আমার বান্ধবী বলল এই জানিস আমার প্রিয় জায়গা হলো কলকাতা আমার ওখানে রাতে ভালো ভালো পাখি দেখি সুন্দর সুন্দর আমি বললাম যে তোর প্রিয় জায়গা কলকাতায় কিন্তু আমার প্রিয় জায়গা হচ্ছে আমার মামার বাড়ি মামার বাড়ি বলল কেন আমি বললাম যে আমার মামার বাড়ির পাশে জঙ্গল আছে সেখানে খুব সুন্দর সুন্দর নতুন পাখি আসে আমার দেখতে খুব ভালো লাগে সবসময়ের জন্য সুন্দর সুন্দর পাখি কিচিরমিচির করে ডাকে আমি সবসময় সেই পাখির ভিডিও পারি তাকে বসে বসে দেখি আমার খুব ভালো লাগে আমার এই জন্য আমার মামার বাড়ি জায়গাটা খুব প্রিয়